হ্যাঁ এখন তো হচ্ছে আটশো টাকা ওগুলো রেট তো আপনার হাজার টাকা হ্যাঁ বাড়ানো যাবে দাম বাড়ছে বা বেড়েছে তো কমছে কই হ্যাঁ গাড়িতে করে নিয়ে যাবো ও তো আপনাদের নিজের থেকে দিতে হবে